শিল্পী হতে গেলে সবার আগে দরকার মন যে আমি এই জিনিসটা আঁকবো মন থেকে আঁকতে হবে আর শিল্পীরা মন থেকেই আঁকে মনে কাল্পনা কল্পনা করে নেয় যে আমি এটা আঁকবো তারপরে তার সেই মনের ইচ্ছাটাকে কাগজের ওপরে তুলে ধরে ছবি আঁকতে পেনসিল রাবার রঙ এগুলো লাগে এগুলো দিয়েই শিল্পী তার নিজস্ব চিন্তা ভাবনাকে কাগজের উপর ফুটিয়ে তোলে